আমাদের এলাকায় উপলব্ধ কিছু পরিবহন আছে যেগুলো সুবিধাজনক হতে পারে যেমন স্থানীয় যাতায়াতের জন্য বাস ট্যাক্সি অটোরিকশা টোটো এবং দূরবর্তী স্থানে যাওয়ার জন্য দূরপাল্লার ট্রেন বাস এমনকি যদি জলপথেও যাত্রা করা যায় তাহলে স্টিমার ভ্যাসেলের ব্যবস্থা আছে